আমাদের এলাকার কারুশিল্প বলতে এখানকার মাটির তৈরি বাসনপত্র কুটির শিল্প বাঁশ এবং বাতের তৈরি জিনিসপত্র অনেকই ভালোভাবে এখানে তৈরি হয় এছাড়াও এখানে মাটির মূর্তি এগুলোও অনেক ভালোভাবে এখানে তৈরি হয় তবে এখানকার আমার মতে যারা কারিগর আছে তাদের লাইসেন্স কোর্টের যে কোনো কাজ লোন সংক্রান্ত কোনো বিষয় যে কাজগুলো হয় সেগুলো একটু ভালো করার জন্য দেখা দরকার